আমি একবার আরামবাগ কাজ করতে গিয়েছিলাম সেখানে আমার কঠিন পরিস্থিতি হয়ে গিয়েছিল সেখানে কোনো রকম আমাকে টিফিন বা লাঞ্চ দেওয়া হয়নি তো সেই সূত্রে আমি অনলাইনের প্রসেসে নিজেকে খুব সেফলিভাবে নিজের হেল্প করতে পেরেছিলাম আমি ওখানে ওনাদেরকে কিছুই বলিনি না বলে আমি জোম্যাটো থেকে আমার জন্য নিজের জন্য খাবার অর্ডার করি সেই খাবারটা আসতে জাস্ট আমার কাছে পনেরো মিনিট টাইম লেগেছিল পনেরো মিনিট বাদে আমি খাবারটা যখন আসে আমার কাছে ওনারা জিজ্ঞাসা করে আমাদের এখানে দশ মিনিটের বেশি টিফিন অ্যালাও নেই বাট আমি ওনাদেরকে একটা শর্ত রেখেছিলাম আমি যদি আজ টিফিন না খাই তাহলে আশা করি আমি আজকে আপনাদের কাজ করতে পারব না কারণ আমার কাছে খাদ্যটা খুবই মূল্যবান কারণ আমি যদি নিজে পেটে না খাই তাহলে আপনাদেরকে কাজে ফুল কী করে এনার্জি দেখাতে পারব তো আমি খেতে ওখানে কুড়ি মিনিট টাইম লাগিয়েছিলাম কুড়ি মিনিট খেয়ে আমি নিজের কাজটা সেরে ওখানে এসেছিলাম নেক্সট টাইম আমি ওখানে আর কাজে যাইনি কারণ আমার সব থেকে বেশি ভীষণ খারাপ লেগেছিল যেখানে ফুড প্রোভাইড করে না সেখানে কীভাবে আট ঘণ্টা কাটানো যায়